কার্টুন আঁকা দেখতে সহজ মনে হলেও আসলে কিন্তু বেশ কঠিন কারণ একটি কার্টুন চিত্রে কম লাইন ও সরল ফর্ম ব্যবহার করে একটি নির্দিষ্ট অনুভূতি ও বা গল্প প্রকাশ করতে হয় এর জন্য অনেক দক্ষতা সৃজনশীলতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয় একজন কার্টুননিস্টকে সব সমায় কল্পনা এবং সুকান্তের ওপর ভিত্তি করে কাজ করতে হয় যা সহজ কাজ নয়